যেহেতু আমি শহরে থাকি সেইখানে ফ্ল্যাটের মধ্যে থাকি তো পশুদের যত্ন নেওয়া সম্পর্কে আমি কিছুই জানি না এবং সেখানকার লোকও পশুদের তেমন যত্ন নিতে জানে না আমি তাদেরকে কখনও দেখিনি যত্ন নিতে কিন্তু আমি যখন চিড়িয়াখানায় একবার ঘুরতে গিয়েছিলাম সেইখানে যিনি পশুদেরকে দেখাশুনো করেন তিনি তাদেরকে হচ্ছে ভালোভাবেই যত্ন করছিল এবং তাদেরকে খাবার দাবার দিচ্ছিল এই আমার শহরে পশুদের যত্ন দেখা কিন্তু আমি যখন ছুটির পরে হচ্ছে আমার গ্রামের বাড়িতে যাই সেখানে অনেক পশু আছে আম আমাদের বাড়িতেই অনেক পশু আছে সেখানে দেখি যে যেমন আমার মা ঠাকুমারা পশুদেরকে অনেক যত্ন করে আর হচ্ছে তাদের জন্যে আলাদা আলাদা ঘরও আছে আমি তো তাদের সা তেমন কিছু জানি না তো হচ্ছে যখন আমি তাদেরকেও হচ্ছে পশুদেরকে যা যখন আমি সেখানে যত্ন করতে যাই তো আমার সঙ্গে একজন থাকলে খুবই ভালো হয় কারণ তাদের পশুদের কখন কী লাগে আমি তো তেমন কিছুই জানি না আর পশুদেরকে রাখার জন্য তাদের আলাদা আলাদা ঘর আছে তাদের হচ্ছে যেমন গরুর জন্য রাখার জন্যে গোয়ালঘর আছে আবার মুরগি রাখার জন্য হাঁস মুরগি রাখার জন্যও তাদের আলাদা ঘর আছে ছাগল রাখার জন্য আলাদা ঘর আছে আর তাদের হচ্ছে স্বাস্থ্য খারাপ হলে হচ্ছে ডাক্তারও দেখানো হয় এবং তাদের টাইম টাইমে টাইমে খেতে দেওয়া হয় আর তাদের কখন কী খাওয়ার প্রয়োজন সেই সবও ভালোভাবেই দেখা হয়